শখ হিসাবে বাগান করাটা আমি সত্যি বলতে কি আমার ফুলের বাগান সত্যিই খুব ভালো লাগে আমি ফুল পছন্দ করি আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর মানে ফুল ফুটে আছে বাগান ছোট্ট খাট্ট একটা বাগানও দেখেছিলাম আমার খুব ভালো লাগে আমিও বাড়ির এক জায়গায় গিয়ে বাড়িতে এসে ওখানে অনেক কিছু কিছু মানে কয়েকটা ফুলের চারা কিনে আনি দিয়ে আমি বাড়িতে মানে একটা ছোটো বাগান তৈরি করি ফুলের আমার খুব শখও এমনিতেও তারপর আমার ভালোও লাগে ফুল হ্যাঁ যে আমি ওই ফুল আমি দেখতে ভালো লাগে আমি ওই অনেক সময় ওগুলোর ফটো তুলে আমার থাকি বা ওই বাগানে মানে ভিতরে ঢুকে বসে ফটো তুলি ওই ফুল দিয়ে আমি তুলে ঠাকুর পুজোও দিই আমার সত্যি কথা বলতে কি ফুলের বাগান সত্যিই ভালো লাগে এমনিও আমার একটু গাছপালা সত্যি ভালো লাগে নানান রকমের ফুল মানে ফোটে নানান ধরনের গাছ লাগিয়েছি আমি বাড়িতে আমার ছাদে আমার এমনিতেও সামনে কোনো মাটির জায়গা নেই লাগাবো মাটিতে তাই আমি টবে লাগিয়েছি নানান রকম ছোটো ছোটো ফুল গাছ গোলাপ চন্দ্রমল্লিকা জুঁই জবা হ্যাঁ নানান ধরনের ফুল সেই ফুল আমার ছাদে মানে এতো শোভা বাড়ায় খুবই ভালো লাগে তাতে